হ্যাঁ বলছিলাম যে আমার একটা বিয়েবাড়ির অনুষ্ঠান ছিলো আর কি বিয়েবাড়ি কিছু দিন পরে একটা বিয়েবাড়ি আছে যেখানে রয়াল স্টুডেন্ট হ্যা বলছিলাম এটা কি রয়েলস রে্টুরেন্ট তো কারণ আমি এখান থেকে খাবারের কিছু অর্ডার দিতে চাই আমার বিয়েবাড়ি আছে তাহলে অর্ডারটা একটু যদি যদি পাওয়া যা হয় আপনি একটু আগে বলুন তাহলে অর্ডারটা আপনি লিখে রাখুন যদি দিতে পারবেন আর কি অর্ডারটা হ্যাঁ আপনার আপাতত এখন কী কী অ্যাভেলেবেল আছেন সেগুলোও বলুন যে কী কি অর্ডার আপনি নিতে পারবেন আমার তো দরকার ছিলো বিরিয়ানি আছে তার সাথে পোলাও তার সাথে চিলি চিকেনের কিছু আইটেম তার সাথে কিছু এমনি চাটনি টাইপের মিষ্টি টাইপের যদি কিছু পাওয়া যায় এই সব আর কীরকম কী সেগুলোর দাম আছে সেগুলো একটু আমাকে বলুন

হ্যাঁ দেখুন কোয়ালিটি একটু ভালোই চাই কারণ অনেক আত্মীয় আসবে তো এবার সেখান থেকে খারাপ খারাপটাও আমি চাই না যেন কে ও য খারাপ বলে যাক বিয়েবড়ির ব্যাপার তো আর আর একটা বিশেষ কথা যেটা ঝালটা যেন একটু কমই থাকে কারণ আমি শুনেছি আপনাদের রেস্টুরেন্টে একটু ঝাল বেশি দেওয়া হয়